আমার জীবিকা অর্থাৎ আমি একজন শিক্ষিকা শিক্ষাকতায় যেমন রয়েছে প্রভূত সামাজিক সম্মান তেমনই রয়েছে সুশীল সমাজ বিনির্মাণে আদর্শ মানুষ গড়ার মত ভূমিকা সারাজীবন নিজেকে শিক্ষার ভিতরে আবদ্ধ রাখা যায় নিজের জানা ও অন্যকে জানানোর মধ্যে রয়েছে একরকম আলাদাই আনন্দ তাছাড়া এই পেশাটিকে শান্তির প্রতীক হিসাবে আখ্যায়িত করা হয়